আমি এক মাস আগে পুজোর সময় একটি শাড়ি কিনেছিলাম আর সেই শাড়িটি আমার কাছে এতোটাই সুন্দর এবং এতোটাই কালারফুল যে ওই শাড়িটি আমি বারবার পরি ওই শাড়িটি কেনার পর থেকে আমি নিজেকে খুব ধন্য বলে মনে করেছিলাম কারণ ওই শাড়িটি আমি ছাড়া আর এখানে কোনও মানুষকেই ওই শাড়িটা আমি পরতে দেখিনি খুব অন্য ধরনের শাড়ি ছিল আর ওই শাড়িটা প্রথমে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর অনলাইন থেকে শাড়িটা আসার পর আমার এতোটাই পছন্দ হয়ে গিয়েছিল যে আমি সঙ্গে সঙ্গে শাড়িটা পরে নিয়েছিলাম আর এই শাড়িটি দেখে আশেপাশের লোকজনও বলেছিল যে এই ধরনের শাড়ি কিনবে আর তাছাড়াও এই ধরনের শাড়ি এখানকার দোকানগুলিতে পাওয়া যায় না তেমনভাবে তাই আমি এখানকার দোকানগুলিতে অর্ডারও দিয়ে দিয়েছিলাম যাতে এই ধরনের শাড়ি নিয়ে আসে কারণ আমি একটি শাড়িতে মানে অভ্যস্ত নই একটা শাড়ি পরে আমার এতোটাই পছন্দ হয়েছে যে ওই শাড়িটি নষ্ট হয়ে গেলে আমি আবার ওই একই শাড়ি আমি বারবার পরবো